কৃষক বা বাড়ির পেছনে করা পোলট্রি পালনকারীরা কীভাবে তাদের কাজের জন্য মুরগির সঠিক জাত ও নির্বাচন করবেন হাঁস মুরগি চাষ করতে হলে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গার দরকার এবং হাঁসের মধ্যে বিভিন্ন প্রজাতি আছে দেশি হাঁস আছে মেরি হাঁস আছে ক্যাম্বেল হাঁস আছে রাজ হাঁস আছে আরও নানা ধরনের হাঁস আছে আর মুরগির মধ্যে দেশি মুরগি আছে ব্রয়লার মুরগি আছে কক মুরগি আছে এ ধরনের মুরগিকে আমরা পৃথক করতে পারি কারণ এদেরকে সঠিকভাবে চেনার জন্য এদের জাতকে চেনা খুবই দরকার আর এই জাত চিনতে হলে তাদেরকে জানতে হবে না জানলে চেনা যাবে না আর এই জাতকে চিনতে হলে তাদের সাথে পরিচিত থাকতে হবে নাহলে জাত কখনও চেনা যাবে না এদেরকে এভাবেই একে অপরের থেকে পৃথক বোঝা যায় কৃষকের বাড়ির পেছনে করা পোলট্রি পালনকারীরা এভাবেই মুরগির সঠিক জাত নির্বাচন করেন উপলব্ধ সমস্ত বৈচিত্র্য কী কী এবং কীভাবে তারা একে অপরের থেকে পৃথক তো এরা একে অপরের থেকে পৃথক এদের আওয়াজ এবং চালচলন একে অপরের থেকে আলাদা দেখেই সবাই পৃথক বুঝতে পারে এদের নানা ধরনের নাম থাকে সে নামগুলো ধরে ডাকে এদেরকে হাঁসও বলে থাকে সব ক্ষেত্রেই হাঁসটা খুবই কমন ভাষা সব হাঁস জাতিকেই হাঁস বলা যায় আর মুরগিটাও খুবই সরল একটা ভাষা সব মুরগিকেই মুরগি বলে এদের আলাদা আলাদা নাম থাকে এদেরকে পৃথক জানতে হলে আমাদের তাদের প্রতি ছোটো থেকে পরিচিত থাকতে হবে নাহলে এদেরকে আমরা কখনোই পৃথক বুঝতে পারবো না আর আমাদের পৃথক বুঝতে হলে এদের প্রতি পরিচিত হতে হবে আর এগুলো পালনকারীরা এদেরকে এভাবেই চেনে মুরগির সঠিক নির্বাচন এভাবেই করা হয় তাদেরকে দেখে বোঝা যায় সব ক্ষেত্রে বোঝা না গেলেও কিছু কিছু ক্ষেত্রে বোঝা যায় মুরগিদের দেখে নাহলে পৃথক করা যাবে না আর পৃথক করার ক্ষেত্রে আমাদের তাদের জাত সম জাত সম্বন্ধে একটু জ্ঞান থাকতে হবে নাহলে আমরা কখনোই জানতে পারবো না